হ্যালো দাদা উবের থেকে বলছেন আমি আগামীকালের জন্য চারজনের জন্য একটা ক্যাব বুক করতে চাইছি আমি আমার পরিবারের মোট চারজনকে নিয়ে ভুবনেশ্বর যেতে চাইছি জায়গার নাম কলিঙ্গ স্টেডিয়াম হ্যাঁ কাল সাতাশে মে এর জন্য আমাকে একটি চার সীটের গাড়ির এবং একটি ছয় সীটের গাড়ির কতো খরচ পড়বে যদি একটু বলেন হ্যাঁ কী বলছেন না শুনতে পাই নি আরো একবার বলুন আচ্ছা চার সীটের গাড়ি চার হাজার টাকা লাগবে আর ছ সীটের গাড়ির কতো লাগবে ওহ সাড়ে সাদা সাড়ে সাত হাজা র টাকা মতো লাগবে তাই তো ঠিক আছে তাহালে আমার নামে একটি চার সীটের ক্যাব বুক করুন কাল সকালে ছটায় হ্যাঁ কী ও ঠিকানা হ্যাঁ বলছি দশ নম্বর লেক প্লেস রোড এই ঠিকানায় গাড়ি পাঠিয়ে দেবেন ওকে রাখছি